হাঁ হ্যালো হ্যাঁ অন্নপূর্ণা কৃষি ভাণ্ডার থেকে বলছেন হ্যাঁ হ্যাঁ আমি ওই গ্রাম থেকে বলছিলাম দাদা বলছি কি যে কিছু ভালো নতুন সার টার এসেছে নাকি পোকা মোকা লেগে গিয়ে গাছ ফাছ একদম উঠছে নাই যেরকম পুরো পুরো ধান্দা খারাপ চলছে দাদা পুরো ধান্দা খারাপ চলছে তাই ভালো কিছু কী কী এসেছে আচ্ছা জৈব সার জৈব সার প্যাকেটে পাওয়া যাচ্ছে বাবারি বাবারি বাবারি আমার তো এখন চলছে টমেটো লাগিয়েছি টমেটো গাছগুলা উঠছে না বেগুন গাছগুলা পুরো পোকা ধরে গেছে কী করব বলছি দাদা আপনাকে একটা কথা জিজ্ঞাসার ছিল আপনি হাতে একটু সময় আছে দাদা একটা মিনিট কথা বলা যাবে বলছিলাম যে আমার গাছগুলোতে আমি না ওই আপনাদের দোকান থেকে আপনাদের দোকানে একটা ছেলা বসে ও আমাকে একটা পাওডারের মতন দিয়েছিল কী সার আমরা তো পড়াশোনা জানি না অতো তো নাম ঠাম মনে নেই বাবা তো আমাদেরকে ওই সারটা দিয়ে বললো বললো যে ওই মগের মধ্যে তিন ভাগ জল দিতে আর ওর মধ্যে দু চামচ ওই পাওডারটা দিলে বললো যে মারলে পরে পোকামাকড়গুলো গাছের সব মরে যাবে ওইটা দেওয়াতে দেখছি কিছুই হচ্ছে হ্যাঁ হ্যাঁ বলুন বাবা বিশ্বাস করো দিয়েছিলুম মাটিতে মাটি থেকে কোথা থেকে যে এতো পোকা উঠছে মাটিতে বুঝতে পারছি না পুরো জমি ক্ষেত তেত খেয়ে নিচ্ছে ফাটা ফাটা আচ্ছা আর বলছিলাম আমার ওই ঘরে ঘরের জন্য ওই কিছু ফুলগাছ লাগিয়েছিলাম ঠিক আছে ওই পিছনের দিকের কিছু ফুল গাছ লাগিয়েছিলাম তো ওইগুলোতে না দেখছি ফুলগুলো ফুল হচ্ছে ফুল মোটামোটি দেড় দু বছর টাইম নিল কিন্তু ফুল ভালো হচ্ছে ঠিক আছে এখন অনেক গাছ যেমন জবা ফবা সব রয়েছে কিন্তু কোথা থেকে কি জানি বেটা কি হচ্ছে গাছগুলো শুকিয়ে যাচ্ছে গাছগুলো অটোমেটিক শুকিয়ে শুকিয়ে যাচ্ছে এবার গাছগুলোতে কী হচ্ছে আমি বুঝতে চাইছি আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে আপনি আসবেন কখন আচ্ছা আমি সাতটা নাগাদ যাব থাকবেন তো হ্যাঁ আমাকে একটু দেখে দিয়ে দেবেন এখন আমরা তো অতো বুঝি না আমরা চাষ বাস করি খাই চাষি মানুষ বুঝতে তাই একদম একদম একদম একদম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক ঠিক ধন্যবাদ দাদা ধন্যবাদ ধন্যবাদ